প্রযুক্তির অগ্রগতির দিক থেকে দেখতে গেলে বিজ্ঞান আমাদের জীবনে বহু কিছু জিনিস সৃষ্টি করেছে তার মধ্যে স্মার্টফোনটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আর যেটা আমাদের জীবনে প্রায় সবারই একটা বিরাটই কাজের সুবিধাতে লাগে যেমন ফোনের মধ্যে যেমন ফোনে আমরা বহু ধরনের ইন্টারনেটের সাহায্যে বহু ধরনের কাজকর্ম করতে পারি যেমন যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ বা আরো ধরো অন্য কোনো ধরনের গেম এইসব খেলতে পারি ইন্টারনেট থেকে তাছাড়া ফোন থেকে আমরা হোটেল বুকিং করতে পারি এখান থেকে যে কোনো জায়গার হোটেল আমরা বুকিং করতে পারবো তারপর ব্যাংকিং এর দিক থেকেও বহুরকম সুবিধা পাওয়া যায় ফোন থেকে ব্যাংক থেকে ব্যাংকে টাকা টাকা লেন দেন করা যায় আর অর্থ প্রদানের দিক থেকে এখন তো খুচরো পয়সার এত সমস্যা যে বাজারে কোনো কিছু কিনতে গেলে সেখানে তো ফোনপে করতেই হবে তাই ফোন খুব একটা জরুরি জিনিস আর কেনাকাটার উপর তো থাকছেই কারণ কোনো দোকানে আমি কোনো কিছু কিনলাম সেখানে ফোন থেকে ফোনপে করলেই সেখানে কেনাকাটাটা প্রায় হয়েই যায় আর যে কোনো বিষয়ে তথ্য পাওয়ার জন্য তো ফোন দরকার